আমি অ্যামাজন থেকে যে শার্টটা আনিয়েছিলাম পরার পরে দেখলাম সেই শার্টটা পরিমাপে মানে মাপে আমার ছোটো হচ্ছে তাই আমার পছন্দ হয়নি